আমার প্রিয় শব্দ প্রিয়জন কেনোনা এই শব্দের মধ্যে আমি আমার নিজের মানুষজনকে দেখতে পাই এবং নিজের মানুষজনকে খুঁজে পাই বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমার খুবি প্রিয় বাংলা ভাষা বলতে আমি গর্ব বোধকরি এবং বাঙালি হিসাবে আমি গর্বিত পৃথিবীর যে প্রান্তে যাইনা কেনো বাংলা ভাষার গ্রহণযোগ্য সব জায়গায় থাকে